প্রাচীন যুগ থেকে নক্ষত্রগুলো এবং নক্ষত্র বা তারা এই সম্পর্কে বিভিন্ন রকম রূপকথার গল্প শুনে এসেছি যে বিভিন্ন গ্রহ উপগ্রহ সম্পর্কে শুনে এসেছি এবং সেগুলো বৈজ্ঞানিকভাবেও অনেক প্রমাণ পেয়েছি বা অনেক বৈজ্ঞানিকভাবেও অনেক পড়েছি যে অন্যদের অন্য গ্রহে অন্য নক্ষত্রের প্রাণ আছে যেই যাদেরকে এলিয়েন বলা হয় এবং আর তাছাড়াও বৈজ্ঞানিকরা যেগুলো বলেছেন যেগুলো প্রমাণ করেছে তার অনেক তথ্যও পেয়েছি এবং আমি ছোটোবেলা থেকে মনে করতাম যে পৃৃথিবীটা কী জানতাম না এই সব জানতাম না যখন আস্তে আস্তে বড়ো হলাম এই সম্পর্কে পড়লাম তখনই জানলাম যে পৃথিবীতে নক্ষত্রগুলো কী এবং সেই নক্ষত্রে হতেও পারে প্রাণ আছে কারণ এইগুলো পৃথিবী যেমন একটি নক্ষত্র একটি গ্রহ তেমন অন্যান্য গ্রহও থাকতে পারে যেখানে অনেক মানুষের হয়তো বসবাস থাকতে পারে বা মানুষেরা অন্য এলিয়ানেরও বসবাস থাকতে পারে আমাদের অনেক গ্রহ উপগ্রহ আছে যেমন সূর্য চাঁদ পৃথিবী বুধ শুক্র ইউরেনাস নেপচুন প্লুটো তো এগুলো সম্পর্কে ছোটোবেলা থেকে পড়ে এসেছি